বর্তমানে পশ্চিমবঙ্গে বিনোদন শিল্পে পরিবর্তন ঘটেছে আগেকার যুগে মানুষজনরা কী হতো না সিঙ্গল স্ক্রিনের মাধ্যমেই সিনেমা দেখত বর্তমান যুগে সেটাকে মাল্টিপ্লেক্স যার মাধ্যমে ঠান্ডা ঘরে বসে মানুষেরা ঘণ্টার পর ঘণ্টা সিনেমা দেখতে পারছেন আগেকার যুগে মধ্যযুগে একটা পর্দাপ্রথার মাধ্যমে সেইকালকার সময় মেয়েরা বিনোদন জগতে অতটাও নিজেদেরকে গুছিয়ে মানিয়ে নিতে পারত না বাট যতদিন যুগ পালটেছে সেইক্ষেত্রে মেয়েরাও নিজেদেরকে বিনোদন জগতে আস্তে আস্তে নিজেদেরকে নিয়ে এসেছে এবং তারাও আজকের ডেটে পুরুষের সাথে পায়ে পা মিলিয়ে তারা বিনোদন সামিল হচ্ছে এছাড়া বিভিন্ন জেলাতে তাদের আঞ্চলিক বিনোদন ক্ষেত্র গড়ে উঠেছে যেমন পুরুলিয়া ক্ষেত্রের ছৌ নৃত্য শিল্পী বিভিন্ন জায়গাতে পুরুলিয়াতে রাতের বেলায় ছৌ নৃত্য অনুষ্ঠান গঠিত হয় যার মাধ্যমে ছোটো থেকে বড় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেই বিনোদনে সামিল হতে পারে আবার কোথাও কোথাও নৃত্যশিল্পীদের মাধ্যমে বা গান বাজনার মাধ্যমেও কিন্তু বিনোদন জগৎ গড়ে উঠেছে যার মাধ্যমে ছেলে সবাই সমস্ত কিছু বিনোদন গড়ে উঠতে পারছে এছাড়াও বিভিন্ন রকমের খেলাধুলা গড়ে উঠেছে যেগুলো আগেকার যুগে রাতের বেলায় করা সম্ভব হত না বাট যত দিন উন্নত হচ্ছে বিজ্ঞান যত প্রযুক্তিভাবে উন্নত হয়েছে তত দিন দিন মানুষজনরা এখন রাতের বেলাতেও ক্রিকেট খেলতে পারছে ফুটবল খেলতে পারছে ব্যাডমিন্টন টেনিস হকি সমস্ত কিছুর মাধ্যমে মানুষজন তাদের নিজেদেরকে আমূল পরিবর্তন ঘটিয়েছে